আমি গাছপালা বৃদ্ধির জন্য কিন্তু গোবর মাটিটাই ব্যবহার করি কারণ গোবর পর্যাপ্ত মানে সার রয়েছে জৈব সার রয়েছে তো সেকারণে কিন্তু গোবর মাটিটা ব্যবহার করলে গাছপালা প্রচুরভাবে বৃদ্ধি পায় তাড়াতাড়ি কিন্তু বড় হয় আর গাছের জন্য আমি সার ব্যবহার করি বলতে ইউরিয়া ইউরিয়া সার ব্যবহার করি যাতে গাছটাকে সর্বদাই সতেজ রাখে সবুজ রাখে তো সেই কারণে ইউরিয়া ব্যবহার করতে হয় আর হচ্ছে মাটিটা গোবর মাটি হলেই ভালো হয় তো সর্বদাই কি মিশ্র সার দিয়ে গোবর মাটিটাকে প্রস্তুতি করে তো দু এক দিন প্রস্তুত করতে দিয়ে তারপর গাছটা পুঁতলে কিন্তু সে গাছটা খুবই ভালো হয় আর গাছের জন্য ইউরিয়া সার এবং কীটনাশক কিছু স্প্রে করতে হয় যাতে ওই কচি পাতা গাছে যখন বেরিয়ে আসবে মাটি থেকে তো তখন যে কচি পাতাগুলো জন্মাবে সেগুলো যেন কেটে না ফেলে দিই তো সে কারণে গাছের জন্য কিন্তু এভাবে ব্যবহার করলে কিন্তু অনেকটাই গাছের পক্ষে ভালো হয়